এখানকার বাচ্চারা কে জি স্কুলে পড়ে কেউ কেউ প্রাইমারির বেশিরভাগ বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে এখন সরকার থেকে অনেক সহযোগিতা পাচ্ছে তারা খাবার পাচ্ছে পোশাক পাচ্ছে বইপত্র পাচ্ছে জুতো পাচ্ছে তাই এখন বেশিরভাগ বাচ্চা এখন যাচ্ছে প্রাইমারি স্কুলে এবার যাদের ক্ষমতা আছে যাদের অবস্থাপন্ন বাড়ি তারা যাচ্ছে কেউ কেউ যাচ্ছে কে জি স্কুলে কেউ যাচ্ছে ইংলিশ মিডিয়ামে এইভাবে চলতে থাকে এরপর তারা যখন হায়ার স্টাডি করতে পারে এবার গরিব বাচ্চারা তারা তো কেউ আর বড় জায়গায় পড়তে পারে না তাই তারা এমনি সাধারণ প্রাইমারি এই হাই স্কুলে গিয়ে পড়ে এবারে সেখানেও তো সরকারি সুবিধা আছে কোনো ছেলে হয়তো গিয়ে এইট নাইন পর্যন্ত পড়ল কী মাধ্যমিকটা টেনে টুনে পাস করল করার পরে তারা বিভিন্ন কাজে বাইরে চলে যাচ্ছে কেউ যাচ্ছে কলকাতায় কোনো কোম্পানিতে কেউ ট্রেনে হকারি করছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ অটো রিক্সা চালাচ্ছে কেউ টোটো চালাচ্ছে এইভাবে এইভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করছে আর যে সব ছেলেরা একটু অবস্থাপন্ন বাড়ি ছেলেরা তারা কোনো বড় ভালো স্কুলে পড়ে তারা ভালো জায়গায় কাজের জন্য যাচ্ছে কিন্তু এখন সরকারি কাজের তো খুব একটা সুযোগ সুবিধা নেই তাই তারা কোনো কোম্পানিতে কিংবা কোনো গার্ডেনে কিংবা এখন অনেক জায়গায় দেখি ট্রেনের ভিতরে দেওয়া থাকে বিভিন্ন কাজের সুযোগ সুবিধা আছে সেখানে চলে যাচ্ছে বেশিরভাগ বড়লোক ছেলেরা ভালো কাজকর্ম পেয়ে তারা কলকাতায় গিয়ে তাদের কোয়ার্টার পাচ্ছে তারা সেখানে ঘর ভাড়া করে তারা সেটল হয়ে যাচ্ছে